আমার কিছু গরু আছে এবং দু চারটে মতো রাম ছাগল আছেও কিছু ছোটো ছোটো ছাগল আছে আমি পশুদের নিয়মিত খাবার দি সারাদিন তাদেরকে মাঠে বেঁধে রাখি যখন মাঠে বেঁধে রাখা সম্ভব হয় না বর্ষার জল উঠে যায় তখন আশে পাশ থেকে ঘাস সংগ্রহ করি বা খোল সর্ষের খোল ঘাস সবজির খোসা এগুলো তাদের খাওয়াই ভাতের মাড় এগুলো বিভিন্ন বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে তাদেরকে খাওয়াই ভালো জাতের পশু পেতে ভালো যাতে শরীর স্বাস্থ্য হয় তার জন্য তাদেরকে আমি বেশি ভালো খাওয়া দিয়ে তাদেরকে যত্ন নিই ভালোভাবে আমার গরু এবং ছাগল আছে এই ধরনের পশু দিয়ে আমি জীবনযাপন চলে